আমি যখন ছোটো ছিলাম তখন আমাদের পাশে একটি পুকুর ছিলো পুকুরটি অনেক বড়ো ছিল সেহেতু আমরা অনেকজন মিলে যখন ছোটো ছিলাম আমাদের পাড়ায় অনেকজন মিলে একসাথে পুকুরটিতে চান করতে যেতাম তো সেখান থেকেই ওই ওদের দেখে দেখেই বা অনেক বড়ো দাদারা ছিলো যারা ওই পুকুরে একই সময় চান করতে যেত তো তাদের দেখে দেখে কিছুটা সুইমিং সাঁতার কাটা শিখেছিলাম তো পরে বুঝতে পারি নি যে সাঁতার কাটাটা এতটা ভালো লাগবে তো ওই পুকুর থেকেই আমি একটি আমাদের এখানে সুইমিং পুলের ওখানে একটি জায়গায় সুইমিং শেখানো হয় তো সেখানে যেয়ে আমি ভর্তি হই সেখানে ভর্তি হওয়ার সময় সেখানে যে স্যার ছিলেন তিনি আমাকে বলেন যে তুমি এইভাবে এইভাবে করবে তো মানে আমি যেটা জানতাম সেটা খুবই সাধারণ বা বেসিক নলেজ আমার ছিলো কিন্তু অ্যাকচ্যুয়ালি যেটা সাঁতারে হয় যেটা কম্পিটিশনে হয়ে থাকে সেটা কিন্তু কোনো শিক্ষকের কাছ থেকেই জানা যায় যে কীভাবে কী করলে তুমি এগিয়ে যেতে পারবে তো সেই জন্যেই আমার ওইখানে গিয়েছিলাম তো সেখানে যে শিক্ষক ছিলেন সেই শিক্ষক আমাকে বলেন যে তুমি এইভাবে করবে আমাকে কিছু ট্রিক দেখিয়ে দেয় যে তুমি যেটা করছো সেটা ঠিক আছে কিন্তু তার থেকেও বেশি তোমাকে যদি স্পিডে তুমি যেতে যেতে চাও তাহলে কিন্তু তোমাকে একটু ভালোভাবে করতে হবে তো তিনি আমাকে কিছু হাতের মুভমেন্ট দেখিয়ে দেয় যে এইভাবে করলে এটা কিন্তু খুব ভালোভাবে তুমি এগিয়ে যেতে পারবে জলটাকে কেটে তুমি আগের দিকে এগিয়ে যেতে পারবে তো তার কাছে আমি প্রথম শিখেছিলাম যে সাঁতার যেমন আমরা নর্মালভাবে করে থাকি সেটার থেকেও একটু আলাদা হয় একটু স্পিডি হয় একটু শিখতে হয় তাহলেই হয় আমি জানতাম যে সাঁতার হয়তো মানে পুকুরে থাকতে থাকতে হয়ে গেলেই সেই সাঁতার দিয়েই তুমি কম্পিটিশনে জিতে যেতে পারবে কিন্তু এমনটা হয় না সব সময় সব ক্ষেত্রে